ভারতের জলবায়ু ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ আমরা সবাই জানি আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে আর ভারতের জলবায়ু বলতে সাধারণভাবে বোঝায় এক বিশাল ভৌগোলিক ক্ষেত্রে ভারতের বৈচিত্রপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি কোপের আবহাওয়া বর্গীয় অনুসারে ভারতের ছয়টি প্রধান আবহাওয়ার সংক্রান্ত উপবর্গ দেখা যায় পশ্চিমে মরুভূমি উত্তরে আল্পীয় তুন্দ্রা ও হিমবাহ থেকে দক্ষিণ পশ্চিমে অধিকাঞ্চলের ক্রান্তীয় আর্দ্র বর্ষারণ্য কোনো কোনো অঞ্চলে আবার পৃথক স্থানীয় জলবায়ুর দেখা মেলে দেশে মোট চারটি প্রধান ঋতু শীত যেটা থাকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্ম যেটা থাকে মার্চ থেকে মে মাস পর্যন্ত বর্ষা যেটা থাকে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ও শরৎ হেমন্ত যা থাকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বহু বিচিত্র ভূগোল ও ভূতত্ত্ব অনেকাংশই ভারতের জলবায়ুকে প্রভাবিত করে থাকে উত্তরে হিমালয় পর্বতমালা ও উত্তর পশ্চিমে থর মরুভূমির অবস্থানের ব্যাপারে একথা বিশেষভাবে প্রতিয়মান হয় আর আমরা সবাই জানি যে থর মরুভূমি ভারতের সবথেকে গরম জায়গার মধ্যে পড়ে আর হিমালয় মধ্য এশিয়া থেকে প্রবাহিত অতি শীতল ক্যাটাবেটিক বায়ু প্রবাহকে রোধ করে ফলে শীতকালেও উত্তর ভারত উষ্ণ বা সামান্য শীতল থাকে